এরা চাষবাস আর খেলাধূলাকে খুব ভালোবাসে কারণ হচ্ছে যেমন ক্রিকেট খেলা ফুটবল খেলা ব্যাডমিন্টন খেলা এইসব খেলা হচ্ছে গ্রামের ছেলেরা খুব ভালোবাসে আর শহরের ছেলেরা তারা সবসময় ফোনে ব্যস্ত ইন্টারনেটে ব্যস্ত তাদের সব তাদের তাদের ওখানে মাঠ নেই বড়ো বড়ো তাদের ওখানে শহর এলাকা সবসময় যানবাহনে ভর্তি আর গ্রামে কী গ্রামে যানবাহন কম তারপর এখানে বড়ো বড়ো মাঠ আছে আর এখানে ছেলেরা ওই জন্য খেলাধূলাকে খুব ভালোবাসে আর গ্রামে এই শহরের ছেলেরা খেলাধূলার দিকে অত এনার্জি নেই তারা ফোনেই গেম খেলে সবকিছু ফোনে তাদের ফোনটাই হচ্ছে মেইন কারণ তাদের তো ওখানে মাঠ নেই কিছু নেই তো সেই জন্য গ্রামের ছেলেদের খেলাধূলাটার উপরই বেশি লক্ষ্য আর শহরের ছেলেদের ফোনের উপর বেশি লক্ষ্য কারণ তারা ফোনেই সবকিছু করে কারণ গেম খেলতে গেলেও ফোনে করে ক্রিকেটও যদি একটা খেলতে যায় গেমে খেলে